বর্তমানে নতুন প্রজন্ম অনেকেই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছে অর্থাৎ কৃষি থেকে সরে যেতে চাইছে কেন এটার যথেষ্ট কারণ আছে এই কারণগুলি যদি আমরা খুঁটিয়ে দেখি এবং আমাদের সরকার মহা বাহাদুররা বা স্বেচ্ছাসেবী সংস্থারা এই ব্যাপারে এগিয়ে আসেন তাহলে কৃষিকাজের প্রতি মানুষ আবার ফিরে আসবে কৃষিকাজকে ভালবাসবে এই কৃষিকাজ থেকে কৃষি থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার ফসল হিসাবে আগামী দিনে খাদ্য সংকট বা খাদ্যাভাব আমরা দেখতে পাচ্ছি খুব ভয়ংকর দুর্দিন নেমে আসবে এটা থেকে বাঁচতে হলে আমাদের কৃষির প্রতি নির্ভরশীলতা কৃষির প্রতি দায়বদ্ধতা এবং কৃষি উপযুক্ত কৃষি প্রশিক্ষণ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বসে দেওয়া উচিৎ যাতে মানুষ কৃষি বিমুখ না হয়ে যায় আজকের কৃষি বিমুখতা আগামী দিনের ভয়ংকর দুর্দিনের পূর্বাভাস বলে আমার মনে হয়